হ্যাঁ আগে তো অনেক বড়দের বই পড়তাম ওই নাটকের বইগুলো কিন্তু এখন ওই ছেলের বায়নাতে ওই গোপাল ভাঁড়ের বই খুব ভালো লাগে গোপাল ভাঁড়ের বই ছেলেকেও শোনাই আমি নিজেও শুনি মন তো অবশ্যই পরিবর্তন হয়েছে মনে হয় সেই ছোটবেলার দিনগুলো ফিরে পাই হ্যাঁ গোপাল ভাঁড়ের গল্প খুবই ভালো লাগে গোপাল ভাঁড় একটা এমন হাসির মজার মানুষ যে মানুষের মন যতই দুঃখ থাক আর যাই থাক মানুষের মন এক এক মিনিটের মধ্যে পরিবর্তন করে দিতে পারে এমনকি ছেলেকে ঘুম পাড়ানোর সময় খাওয়ানোর সময় আমরা গোপাল ভাঁড়ের আমি গোপাল ভাঁড়ের গল্প পড়ে পড়ে ওকে শোনাই যে গোপাল ভাঁড় কী জিনিস ছিল আর ওনার গল্পগুলো তো খুবই তো সুন্দর